আমার প্রিয় খেলা হচ্ছে মাইনক্রাফট গত সাত বছর ধরে এই মাইন্ডক্রাফটই খেলে আসছি এটা প্রিয় হওয়ার কারণ এটা অফলাইন অনলাইন সবভাবে খেলা যায় যখন নেট থাকে না তখন মাইনক্রাফট চালিয়ে দিই আর নেট থাকলে বন্ধুদের সাথে সার্ভার জয়েন করে নিই একসাথে খেলি

বেশি আমার ভালো লাগে এর গ্রাফিক্সটা সব থ্রিডি গ্রাফিক্স সব কিছুই ব্লকসের তৈরি তার যত ক্রাফটিংয়ের জিনিসটা খুবই আকর্ষণীয় লাগে তারপর এই স্টেজ মানে একটা স্টেজ কমপ্লিট করে গেমিংয়ে আর একটা পার্টে চলে যাওয়া যেমন সা সার্ভারে জয়েন করলেই যে লোকেশানে তুমি চ পৌঁছাবে সেখান থেকে একটা ভিলেজ খোঁজা তারপর সেখান থেকে আরও সবস আইটেমস কালেক্ট করে সেটাকে নিয়ে নেদারে যাওয়া নেদার পোর্টাল বানানো তারপর সেখান থেকে বেস প্লট ইন্টারপ্যাল কালেক্ট করে সেটাকে নিয়ে আসা আবার ওভার ওয়ার্ল্ডে সেটাকে নিয়ে আবার এনসিটিতে গিয়ে এন্ডার ড্রাগেনকে বিট করা তো তারপর নিজের বিল্ড আপ নিজের একটা বাড়ি নিজের একটা জায়গা পুরো একা থাকা প্লেস এসবই খুব ভালো লাগে এই গেমটার মধ্যে